পৃথিবী সম্পর্কে অনেক কিছুই আগে মানে অনুন্নত ছিল এখন অনেকটাই উন্নতির দিকে যাচ্ছে কেননা টেকনিক্যাল যুগে এই যে চন্দ্রযান পাঠানা হয়েছে সে একটা খবর পাওয়া গেছে আবার আবার অনেক কিছুই হবে হ্যাঁ আগে কিন্তু এইসব জিনিস অনেকটাই অনুন্নত ছিল প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য এখন অনেকটাই পরিকাঠামো পড়ে গেছে আগে অনেক হসপিটালে গেলে চিকিৎসা সহজেই হতো এখন হসপিটালে গেলে একটা স্যালাইন দিয়ে ফেলে রাখে ঠিকমতো দেখাশোনা করে না একটু কিছুতেই এই ট্রান্সফার করে দেবে এইরকম করলে কি মানুষ বেঁচে থাকতে পারে এইভাবেই চলছে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা যদি আরও উন্নত হতো তাহলে খুব ভালো হতো এখন হট করেই চিকিৎসা ব্যবস্থা খুব ভালো না থাকা থাকার জন্য মানুষ মারা যায় আগে থেকে যদি ডক্টর দেখতো তাহলে নিশ্চয়ই এইটা হতো না ওই জন্যে আমি আশা করছি যেমন চিকিৎসা ব্যবস্থাটা খুব ভালো করলে ভালো হয় আর যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্যয় একটা অ্যাম্বুলেন্স পাওয়া যায় না মানুষের মানসিকতা মানুষের মানসিকতা এখন অনেকটাই ব্যস্তর মধ্যে কাটাচ্ছে বাড়িতে কথাবার্তা বলবে অনেক কিছু আলোচনা হবে সেইসব আর সুযোগই পাওয়া যাচ্ছে না এখন যে যার ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে যেমন ল্যাপটপ নিয়ে বসে আছে কেউ কেউ টিভি দেখছে কেউ ফোন ঘাঁটছে এক টেবিলে বসে যে খাবো সেও উপায় নাই যখন খেতে বসবো এক টেবিলে তখন সব যে যার মোবাইলে ব্যস্ততা কেউ কারুর সঙ্গে কথাবার্তা নেই সবসময় যেমন যে যার কাজেই মগ্ন হয়ে রয়েছে তাহলে বলুন এভাবে কি বেঁচে থাকা যায় মানুষের মানসিকতা যেমন দিনের দিন একটা কিরকম হয়ে দাঁড়াচ্ছে মানুষের হতভম্ব হয়ে যাচ্ছে ভাবা যাচ্ছে না যে এইরকম পরিবেশ হতে পারে এ কি মানুষের কথাবার্তা বন্ধ চুপচাপ এভাবে কোনও মানুষ বেঁচে থাকতে পারে না বলুন কি করে এইরকমভাবে দিনের পর দিন কাটা যাবে কাটবে মানসিক এমনিই অন্যরকম হয়ে যাবে